টাইপের কারণে আপনার শিশুর জন্ম ভুল নামে নিবন্ধিত হয়েছিল এবং একটি সংশোধনকৃত ফর্ম জমা দেওয়ার জন্য আপনাকে নিবন্ধন বাতিল করতে হবে মনে করুন আপনি ব্যক্তিগতভাবে রেজিস্ট্রেশন অফিসে যাচ্ছেন আপনার শিশুর জন্ম নিবন্ধীকরণে টাইপো ব্যাখ্যা করুন এবং নিবন্ধীকরণ বাতিল করার জন্য সাহায্যের অনুরোধ করুন সঠিক নামের প্রমাণ দিন এবং ভুল সংশোধনের জন্য আপনার তৎপরতা প্রকাশ করুন